আমি সকাল সার ছটা সাড়ে ছটা নাগাদ ঘুম থেকে উঠি তারপর মুখ হাত ধুয়ে কিছু একটা খেয়ে পড়তে বসি তারপর স্নান করে একটি টিউশন পড়াতে যাই ফিরে এসে কিছু খাবার খেয়ে প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে যাই সেখানে পড়াশোনা আড্ডা বই পড়া সবকিছুই হয় সেখান থেকে আবার বাসে করে সাড়ে চারটা নাগাদ বাড়ি ফিরে আসি তারপরে একটু বিশ্রাম নিই তারপর ছটা নাগাদ আমি আবার দ্বিতীয় টিউশনের জন্য বেরিয়ে পড়ি ফিরে এসে রাত্রে মাকে রান্নার কাজে একটু সাহায্য করি তারপর দু ঘন্টা নিজে পড়াশোনা করে রাত্রের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি